আমি দশ থেকে এক কোটির মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারব পাঁচশো সাতচল্লিশ ছশো সাতচল্লিশ সাতশো সাতচল্লিশ আটশো উনষাট নশো একাত্তর